এটা কি মা লক্ষ্মী ভান্ডার থেকে বলছেন আচ্ছা আমি পৌলোমী কর্মকার বলছি আমি একজন কৃষক তো আমার দু বিঘা চাষের জমি আছে কী ফসল মানে ফসল ফলানোর জন্য কী সার দিলে ভালো একটু বলতেন আমার আপনার সাহায্য খুব প্রয়োজন

এইটা কী অন্য এই হ্যাঁ এই সারটা কী অন্য সারের থেকে আলাদা কিছু মানে ভালো এখন তো হুম বলুন এখন তো জানেনই যে কেমন কত ক্ষতি হচ্ছে ফসলের হ্যাঁ চাহিদা কমে যাচ্ছে ক্ষতি হচ্ছে অবশ্যই আচ্ছা এক বস্তায় কত করে পড়ছে হ্যাঁ ধন্যবাদ বলে দেওয়ার জন্য ঠিক আছে রাখুন